আমার কাছে আমার প্রিয় বইয়ের সিরিজ আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বইগুলির মধ্যে আছে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা উপন্যাস সমগ্র রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী জাতীয়তাবাদ কাবুলিওয়ালা রবি কৈশোর গল্পগুচ্ছ ডাকঘর সহজপাঠ হারিয়ে যাওয়া লেখা এরম আরো অনেক কটা গল্পের বই রয়েছে এর মধ্যে থেকে সবথেকে ভালো যে বইটি সেটি হলো জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের মধ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমগ্র জাতি ভেদাভেদ বিচ্ছিন্ন করে এক অনন্য স্থান দিয়েছেন সবাইকে একসাথে এক ছাদের তলায় আমাদের এই পৃথিবীতে তিনি একই বৈষম্য অনুযায়ী দেখেছেন তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটির মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের একটা ভাব তুলে ধরেছেন এই বইটি আমার পছন্দ এই কারণেই কারণ কোনো জাতীয়তাবাদ এই বইটার মধ্যে নেই সমস্ত জাতি সমান করে দেখেছেন আমি এই বইটি আমার জীবনে অনেকবারই পড়েছি তার মধ্য থেকে একশো থেকে একশো কুড়ি বার সব সমস্তবার পড়ার সময় আমার একটাই কথা মাথায় আসে যে আমি বইটা আরো দু বার পড়লে মনে হয় আমি এই সমগ্র ব্যাপারটা বুঝতে পারবো